পাঁচটি সংখ্যা হল পনেরো হাজার একশো বাহান্ন কুড়ি হাজার দুশো দুই পঁয়ত্রিশ হাজার তিনশো বাষট্টি একচল্লিশ হাজার চারশো ছেচল্লিশ তেতাল্লিশ হাজার দুশো তেইশ